হ্যালো

হ্যাঁ বলছি বলুন হ্যাঁ দেখুন এখন তো মানে এই মরশুমে তো এখন আমরা দীঘার আর গাড়ি ছাড়ছিনা আমরা তো এই নেক্সট মান্থ করে ছাড়তে পারি তখন কি আপনি যাবেন হ্যাঁ আচ্ছা আমরা আপনি তাহলে মানে আপনারা কতজনের মতো যাবেন তাহলে চার পাঁচজনের মতো যাবেন আচ্ছা তাহলে ওটা মানে ক দিনের হবে ও তিন তিন চারদিনের এরকম আচ্ছা মানে আপনার তাহলে ফুড কন্ট্রাক্ট কি মানে আমার এখান থেকেই কি আপনাদের খাবার পরিষেবা করব না আপনারা ওখান থেকেই নিয়ে নেবেন তা সেরকম হিসেবে আমাকে তো টাকাটা বলে দিতে হবে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ দেখুন এবারে আমাদের এখান থেকে আমরা হচ্ছে দু বেলা ভাত দিই আর দু বেলা টিফিন আর দু বেলা ভাতের মধ্যে একবেলা মাংস আর একবেলা মাছ থাকবেই এই হিসেব নিয়ে মানে পার জন মানে একেক জনের প্রায় ওই চারদিনে আমাদের আমরা নিই ওই তিন হাজার টাকার মতো নিই ঠিক আছে আর আপনারা চারজন যেহেতু যাবেন তাহলে আপনাদের জন্যে খানিকটা হয়ত ডিস্কাউন্ট হবে তো দেখুন হ্যাঁ এবারে সেরকম খরচা বেশি নয় ওই পনেরো পনেরো হাজারের এরকম এর মধ্যে করে দেব তবে আমি আপনাকে ভালো কথা বলব যে বেকার আপনারা কষ্ট করবেন কেন হ্যাঁ চারজন যাচ্ছেন তো এতদিনের জন্য আর ওটা ফুড কন্ট্রাক্টটাও আমাদেরকেই দিয়ে দিন আমরা একটা দেখেশুনে আপনাকে একটা রেট বলে দেব ঠিক আছে হ্যাঁ আমাদের আপনি যদি বলেন আপনার জন্য পার্সোনাল রেট করব তাও করতে পারি তাহলে মানে আলাদাভাবে একটু চার্জ লাগত আর কি এসি গাড়ি দেব বুঝতে পারলেন এক এক এক এক হ্যাঁ একদম নিঃসন্দেহে গাড়ির কোয়ালিটি মানে একবারে এসি সহ বুঝতে পারলেন আলাদা মানে অত্যাধুনিক গাড়ির প্রযুক্তি দেওয়া আছে ঠিক আছে আর একদম একদম ভালো সঠিক রাস্তাতে এবার টাইম মতো মানে একবারে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন এমন গাড়ি দেব বুঝতে পারলেন আচ্ছা ঠিক আছে আর এই নাম্বারেই করবেন হ্যাঁ ঠিক আছে হুম